হ্যাঁ আমি নিজের বোর্ড ডিজাইন করেছি কাঠের গুণমান থেকে এর ফলে আমি এর একটি কাঠের টো চৌকো বোর্ড কেটে নিয়ে তার মধ্যে চারিদিকে পেরেক ছোট ছোট লোহার কাঠি পুঁতে তার ফলে একটি সুন্দর জিনিস তৈরি করে তার উপরে শ্রী কৃষ্ণের মূর্তি আমি রং করে এঁকেছি তার কে নানান রকম পুঁতি এবং চুমকি দিয়ে সাজিয়েছি যাতে জিনিসটি দেখতে ভালো লাগে সবাই পছন্দ করতে পারে এর ফলে এটি খুবই সুন্দর হয়েছে